যেহেতু আমরা বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা ছোটো থেকে আমরা বাংলা ভাষা বলতেও পারি এবং কাউকে বোঝাতেও পারি লিখতেও পারি যখন কোনো আমরা অন্য কোনো ভাষা শুনি হিন্দি গুজরাটি উড়িয়া তখন আমরা সেই ভাষা বুঝতেও পারি না বলতেও পারি না তখন মনে হয় আমাদের বাংলা ভাষাটাই সবচেয়ে সরল অনেকে বলে বাংলা ভাষা কঠিন হয়তো বাংলা ভাষা কঠিন নয় আমরা ছোটো থেকে শুনছি জানছি তাই বাংলা ভাষা আমাদের খুব ভালোই লাগে বাংলা ভাষা বুঝতে গেলে আমরা যেহেতু ছোটো থেকেই জানি বাংলা ভাষা কাউকে বোঝাতেও পারবো এবং নিজে বুঝতেও পারবো অন্য কোনো ভাষা শিখতে গেলে আমাদের বাংলা ভাষাই সবচেয়ে মনে ভালো